আমি যে বাজার থেকে যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটার রঙটা খুব ভালো ছিল প্রথম দিকে এবং সেটার পাড়টাও খুব ভালো ছিল কিন্তু সেটা দেখলাম যে দু চারবার পরার পরে ওই শড়িটার রঙটা একটু একটু করে উঠতে শুরু করলো প্রায় সাদা হতেই গেল ছ সাতবার পরেই তার মাঝে মাঝে তো এক দুবার ওয়াস্তাগার ওয়াস্তাগারেতে দেতে হয় দিতে হয় কাচার জন্য সেখানে দেখলাম কাচতে দুবার তিনবার কাচার পর দেখলাম রঙ উঠেই গেল আর যে পাড়ডা ছিল খুব সুন্দর জড়ির পাড় সেই জড়ির পাড়টা নাকি আস্তে আস্তে আস্তে দেখলাম গোটাতে গোটাতে গুটিয়েই গেল পুরোটা তখন আর ঠিকঠাক ভালো লাগছিলো না শাড়িটা তাই ভাবছি শড়িটা এতো দাম দিয়ে কিনলাম কিন্তু শাড়িটা আমি ঠিকমতো ব্যবহারও করতে পারলাম না রঙটা সত্যি সত্যি খুব খুব ভালো হয়েছিলো কিন্তু রঙটা তো থাকলো না এবং পাড়টাও জড়ো হতে হতে এক সময় একবারেই জড়ো হয়ে গেল যে সেটা আমি আর বাজারে বেরিয়ে পরার মতো বেরনোর অবস্থা আমার ছিল না